হ্যালো এটা কি সুইগি কাস্টোমার কেয়ার আমি পাতিরে থেকে বলছিলাম আমি একটা অর্ডার দিয়েছিলাম মা কালী রেস্টুরেন্ট থেকে আমায় অর্ডার ছিল দু প্লেট চাউ এবং দু প্লেট মোমো আর একটা রোল কিন্তু অর্ডারটা আমার ভুল এসেছে এবং আমি অর্ডার দিয়েছিলাম সাতটার সময় অর্ডারটা এসেছে আমার সাড়ে আটটার দিকে সেই জন্য আমি জানাতে অভিযোগ জানাতে চাইছি অভিযোগ হলো আমার যে অর্ডারটা ভুল এসেছে এবং লেটে এসেছে এই কারণে আমার যে ভুল অর্ডারটা এসেছে সেই অর্ডারটা আমি রিফাণ্ড করতে চাইছি কারণ আমার যে অর্ডার ছিল সেই সঠিক অর্ডারটা দেওয়ার জন্য বলছি এবং যাতে তাড়াতাড়ি আমার অর্ডারটা আমার কাছে পৌঁছানো যায় পৌঁছে দেওয়া হয় সেই জন্যে আমি অভিযোগ জানাচ্ছি